এই সমস্ত ফলের নামগুলি হলো

জাম লিচু কলা আপেল নাশপাতি বেদানা তরমুজ আনারস

ড্রাগেন ফল সবেদা পেয়ারা স্ট্রাবেরি ব্লুবেরি শশা খড় ভুজা ইত্যাদি